হ্যাঁ আমার এলাকায় দশম শ্রেণীর পর শিক্ষারথীরা শিক্ষাকতা পছন্দ করে কেননা তারা বুঝে গেছে যে নিজেদেরকে নি মানে নিজে দাঁড়াতে হবে হ্যাঁ একটা মানে একটু পড়াশুনা করলে তারা হচ্ছে আজকে মানে যেই যা এখন যা পরিস্থিতি পড়েছে নিজে পড়াশুনা ঠিক মতন না করলে তাহলে সে কোনো কিছুই করতে পারবে না আমাদের এখানের অনেক গরিব মেয়ে মানে মা নেই বাবা নেই তারা আছে তারা হচ্ছে মানে সেই সব ছেলেমেয়েরা তারা পড়াশুনা করতে চায় তারা ভাবে যে আমি আমার মানে ইয়ে পরিবারের বা আমার পাড়ার জন্য কিছু করবো